হ্যাঁ আগেকার দিনে নারীরা অনেক পিছিয়ে থাকতো আর এখনকার দিনের নারীরা সেটা নয় এখনকার দিনে মেয়েরাও যেমন ছেলেরাও তেমন কেউ পিছিয়ে নেই কেউ কমতি নেই এখনকার দিনে মেয়েরাও কাজ করছে মেয়েরাও বড়ো বড়ো অফিস যাচ্ছে মেয়েরাও বেরোচ্ছে আর আগেকার দিনে সেটা হতো না আগেকার দিনে মেয়েরা বাড়িতেই থাকতো কম কাজ করতো খুব পিছিয়ে থাকতো এখন সেটা হয়না যেমন আগেকার দিনে ধরুন আমার মা আমার মা তেমন লেখাপড়া জানে না তেমন কিছু ফাক্কে বেরোয় নি খুব কম কাজ করে ফাক্কে বেরোয় না আর এখনকার যেমন আমার দিদি এখন অনেক পড়াশোনা করেছে এখন ফাক্কে কাজ করতে যায় ফাক্কে টিউশন পড়ায় ওর কত অনেক কিছু এখন নারীরা কমতি না সবাই বেশি ছেলেদের মতোই সবাই সমান ছেলেরাও যেমন কমতি নেই মেয়েরাও কমতি নেই এখন সবই ওরাও সব কাজ করতে পারে কিন্তু আগেকার দিনে সেটাতো হতো না আগেকার দিনে মেয়েরা কেমন কাজ তেমন কাজ জানতো না কোথাও যেত না ফাক্কি যেত না আগেকার দিনে ছেলেরা সব করতো এখন ছেলেরাও সব করছে মেয়েরাও সব করছে